হ্যাঁ দাদা বলুন হ্যাঁ দেখছি হ্যাঁ হ্যাঁ অজন্তার তো প্রায় হ্যাঁ অজন্তার আছে চটিগুলো আছে দশখান আর প্যারাগন প্যারাগনের কোনগুলো শুগুলো না এমনই সিটি নতুন স্টাইলে বেরিয়েছে যেগুলো নতুন স্টাইলের তো হ্যাঁ আছে ওটা আছে কুড়ি বান্ডিল আছে আর হচ্ছে শু টা আছে দশ বান্ডিল আর আর কিছু দেখবো হ্যাঁ মেয়েদের জুতো তো হ্যাঁ ছ নম্বর সাত নম্বর আছে কিন্তু আট আর নয়টা প্রায় শেষই হয়ে গেছে ওইটাও আনতে হ্যাঁ খদ্দের বলতে খদ্দের তো এখন সকাল থেকে তো প্রায় ভালোই বেচাকেনা হয়েছে তার মধ্যে আমাদের ইয়ে বাবু এসছিল ওকে একটু ধার দিয়ে ফেলেছি তো আপনাকে জানানো হয়নি সেইটা রায়বাবুকে দিয়েছি আসলে রায়বাবু মানে অফিস যাচ্ছিল ওই টাইমে মানে আমিও বললাম যে ঠিক আছে অফিস থেকে এসে পয়সা দিয়ে দেবেন আমি বলছি ঠিক আছে তাহলে না হলে দাদাকে ফোনপেতে টাকা পাঠিয়ে দেবেন হ্যাঁ বলুন সুবল বিশুই ও সেই পাকা মাথা করে ওই বুড়ো লোকটা তো হ্যাঁ ও হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু ওর তো ও অত খাতাতে এমনিতে ধার আছে ওকে কি আবার ধার দোবো এরপরে ধার দোবো আপনি আবার আচ্ছা ঠিক ঠিক আছে কে না আপনাকে কেউ মিথ্যে কথা বলছে আমি বুঝতে পারছি আপনাকে কে বলেছে সে কিন্তু খুব খারাপ কাজ করছে আমি আমাকে ধরেন এখানে তো ক্যামেরা আপনি তো দেখতে পাচ্ছেন আমি কি এসব কিছু করছি

না না না আমার উপরে কি ভরসা নেই আমি বুঝতে পারছি এটা আপনাকে কে বলেছে ওই পাশের দোকানি আমি বুঝতে পারছি ওটা নিশ্চয় ওই পাশের দোকানে বলেছে পাশের দোকানদার সে আমার উপর হিংসা করছে তো আমাকে আপনার চোখে খারাপ করে দিয়ার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু আমি সেটা কোনদিনই হতে দেব না ঠিক আছে হ্যাঁ শু শু শু হ্যাঁ শু আট বাটার হ্যাঁ বাটার বাটার প্রায় শেষ হয়েছে বাটারটা নিয়ে নেবেন আর শুয়ের ওই বিগ সাইজটা কিন্তু মিলছে না এই একটা একজন এই দু তিনজন খদ্দের এলো তারা ঘুরে গেল একটু বড় ওই নয় ঠিক আছে ওই সাইজটা হলেই মোটামুটি দোকানে মাল হিউজ হয়ে যাবে ঠিক আছে ও মালগুলো ওখান থেকে হ্যাঁ আজকের মধ্যে কি আর মালগুলো আসবে না তাহলে একটু ভালো বিক্রিবাটাটা না না এরকম না না সেরকম নয় আসলে একা তো আপনি থাকলে একটু ভালো হতো

ঠিক আছে আর কি করবো

বাবু কর্ম করে খাই ঠিক আছে জুতা পড়েই কতটা ঠিক আছে আপনি ওইসব কোন ব্যাপার নয় আমার উপর দোকান ভরসা করে দিয়েছেন মানে ঠিক আছে এবার জীবন দিয়ে আমি আপনার দোকানকে রেখে দেবো ঠিক আছে তাড়াতাড়ি তাহলে মাল ঠিক আছে